আমার প্রিয় খেলা যদি বলেন তাহলে আমি ক্রিকেট ক্রিকেটের কথাই বলব আর প্রিয় খেলোয়াড় যদি বলেন তাহলে হ্যাঁ শচীন তেন্দুলকার কারণ শচীন তেন্দুলকারের কথা সবাই জানে ভারতের তথা বিশ্বের নামকরা একজন ব্যাটসম্যান আর তার সর্বোচ্চ রানও রয়েছে তিনি যেইভাবে খেলতেন হ্যাঁ এখন একজন বিরাট কোহলির কথা সবে সবে সবাই শুনছে যাকে তেন্দুলকারের সাথে তুলনা করা হয় কিন্তু তেন্দুলকার তেন্দুলকারই তার মতো ব্যাটসম্যান আর হয় না দ্বিতীয় তার একটা ডাকনামও দিয়েছিল তখন মাস্টার ব্লাস্টার সেটা সবাই জানেন আর তেন্দুলকারকে বেস্ট বলছি এই কারণে কারণ বিশ্বের তাবড় তাবড় বোলাররাও তার সামনে বল করতে এসে ছটা বলের মধ্যে পাঁচটা বল করতে গিয়ে ভাবে যে কীভাবে তাকে আউট করা যায় বা একটু বাঁচিয়ে যাওয়া যায়